হ্যালো ডাক্তারবাবু বলছি আপনারই পেশেন্ট বলছি এই টাউন চন্দ্রকোনা থেকে আমি শঙ্কর নারায়ন বিদ ইয়ে তরুন পাল বলছি তরুন পাল বলছি যে আমার রক্তে হিমোগ্লোবিনটা কমে গেছে তো কি কি কি সমস্যা বা কি ব্যাপার কি না একটু জানতে পারি কি করলে সুবিধা হবে বা আপনি কবে কবে থাক হ্যাঁ বলুন

না পরীক্ষাটা লিখে দিয়েছে মানে হ্যাঁ পরীক্ষা হয়ে এর আগে একবার হয়েছিলো মানে তাতে ইয়ে বলেছে

হ্যাঁ হ্যাঁ কুলেখাড়া হ্যাঁ কুলেখাড়া জানি বাজারে কিনতে পাওয়া যায় কাঁটা কাঁটা থাকে সেই কুলে গাছের

হ্যাঁ হবে নাকি আচ্ছা বলছি ওতে নুন দিয়া আছে নাকি ডক্টর আচ্ছা শুধু সেদ্ধ

আচ্ছা হ্যাঁ আচ্ছা হ্যাঁ শুকনো খেজুর হ্যাঁ আচ্ছা আর হ্যাঁ কোনো অসুবিধে বলতে শরীরটা দুর্বল মাথা ঝিমঝিম করা এসব নানারকম অলসতা কাজ করতে মন যাচ্ছেনা মাথার এই নানা রকম এই বসে কি কাজ করবো করবো না এরকম হচ্ছে আর কি